আমার প্রিয় বইটি হলো সাহিত্যমেলা আমার প্রিয় হবার কারণটা হচ্ছে আমি একজন বাঙালি বাংলা কবিতা ছড়া গান শুনতে তো ভালোই লাগবে পড়তে ভালো লাগবে তো তো বাংলায় আমার সাহিত্যমেলা বইটি খুবই ভালো লাগে তার মধ্যেই সব থেকে শ্রেষ্ঠ গল্প সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানেই বুঝতে হবে অনেকটা ভালো কিছু হবে এবার তার মধ্যে মেয়েটি সুভা গল্পে মেয়েটির নাম যখন সুভাষিণী রাখা হয়েছিলো তখন কে জানিতো সে বোবা হবে তাহার দুটি বড়ো বোন ছিলো সুখষিণী ও সুহাষিণী নাম দেওয়া হয়েছিলো তাই মিলের অনুরোধ তাহার বাপ ছোটো মেয়েটির নামও সুভাষিণী রাকে এখন সা সকলে তাহাকে সংক্ষেপে সুভাই বলে দুঃস্থর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড়ো দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটো মেয়েটি পিতা মাতার নীরব হৃদয়ের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে এ এটা সকলের মনে হয় না এই জন্য তারা সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা করতো সে যে বিধাতার অভিশাপস্বরূপ তার পিতার ঘরে এসে জন্মগ্রহণ করেছে একথা শিশুকাল হতেই সে বুঝে গেছিলো তার ফল এই হয়েছিলো সাধারণ দৃষ্টিপাত হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিতো মনে করতো আমাকে সবাই ভুল ভেবেছে কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে পিতা মাতার মনে হয় সে সর্বদাই জাগরূক ছিলো বিশেষত তার মা তাকে মনে করত তার কোনো ত্রুটি ছিলো কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপ দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকন্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের থেকেও বেশি ভালোবাসতেন কিন্তু মা তাকে গর্ভের কলঙ্ক হিসেবে ভাবতো সুভার কথা ছিলো না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড়ো বড়ো দুটি কালো চোখ ছিলো এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রা কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত তাহার চোখ দেখেই সবাই মায়ায় পড়ে যেতো গ্রামের নাম চন্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোটো নদী গৃহ ঘরের গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু দূর পর্যন্ত তাহার প্রসার নাই নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রাম সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে সুভার সবার সাথেই কিছু না কিছু সম্পর্ক থা ছিলো দুই ধারে লোকালয় ছিলো প্রকৃতি যেন তার ভাষা অভাব পূরণ করিয়া দিতো সুভা সুভা যে কথাটা বলতে পারতো না কিন্তু সুভার কথা না বলার মধ্যেও যেন প্রকৃতি তার সব কিছুতেই সাহায্য করত যেন তাহার হইয়া কথা কয়ে দিতো নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলা ফেরা আন্দোলন কম্পন সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকা চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির এক এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি হওয়ায় বোবার ভাষা আর দুটি বন্ধু ছিলো গরু কিন্তু তাদের নাম ছিলো সর্বশী আর পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তার পায়ের শব্দ তারা ভালো বুঝত এবং ভালো চিনতো তারা কথাহীন একটু করুণ সুর ছিলো তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুভা কখনো তাহাদের আদর করিতেছেন কখনো ভর্ৎসন করিতেছে কখনো মিনতি করিতেছে তাহার মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারতো সেইগুলো তারা সুভা গোয়ালে ঢুকলেই তার দুটো হাত দিয়ে তাকে খুব ভালোভাবে আদর করে দিতো সেই দুটো গরুকে এক দিন তার একটা বন্ধুর সাথে দেখা হয় এবং কিছু সময় তারা নদীর পাশে বসে সময় কাটায় এবং তারা কিছু গল্পও করে ছেলেটি কিছু দিনের জন্যে বিদেশে চলে যায় তারপরে সুভাকে এসে বলে যে কিছু দিনের জন্য কলকাতায় যাওয়ার জন্যে সেখান থেকে আস্তে আস্তে তাদের কথাবার্তা হয় সুভা কথা বলতে পারতো না তারা সেখান থেকে আস্তে আস্তে সুভার সেখানে মা বাবার সাথে কথা হয় তারপরে সুভার সাথে বিয়েও হয়ে যায়